আমি যে ল্যাপটপটা কিনেছি ল্যাপটপটা হলো এইচ পি কোম্পানির ল্যাপটপটা খুবই ভালো রং হচ্ছে ব্ল্যাক ম্যাট ল্যাপটপটা ব্যাবহার করতে খুব ভালো লাগে এবার ল্যাপটপটা অনেকটাই স্মুথ এবং কীবোর্ডগুলোও খুব ভালো মাউসটাও খুব ভালো যেটা টাচ করলে খুব ভালো সুবিধা মতো কাজ করা হয় ল্যাপটপটা মোটামুটি দামে আমি পেয়েছি খুব কমও নয় খুব বেশিও নয় তবে কাজ করতে ভালো লাগে অন্যান্য কোম্পানির ল্যাপটপের তুলনায় একটু ভালোই লেগেছে আমার এই ল্যাপটপটা